আমার দেখা বিরল পাখি হলো কোকিল এত এত আলসে পাখি এত কুড়ে পাখি আমি জীবনে দেখিনি তারা নিজেরা বাসা বাঁধতে পারে না সেই জন্য তারা কী করে কাকের বাসায় যখন কাক থাকে না সেখানে ডিম পেড়ে আসে আর কাক ভাবে এটা আমাদেরই ডিম এবং কাক সেইভাবে তা দিয়ে সেটাকে মানুষ করে এবং কাকের বাচ্চা এবং কোকিলের বাচ্চা দুজনকে দেখতে একই রকম গায়ের রঙ কালো হয় এই জন্য কাকেরাও বুঝতে পারে না এটা কোকিলের বাচ্চা যখন কোকিলটি বড় হয় এবং ডাকে এটা আমার বাচ্চা নয় ততদিনে ততদিনে কোকিল অনেক বড় হয়ে যায় এবং সে তার নিজের জীবনে ফিরে যায় সেইজন্য আমার দেখা কোকিলই হচ্ছে বিরল